ভারতের বিখ্যাত কিছু নৃত্যশৈলীগুলি যেমন কত্থক ভারতনাট্যম ওয়েস্টার্ন মণিপুরি আরও কিছু কিছু আছে আর এ মানে ভারতের বিখ্যাত নৃত্যশিল্পীদের মধ্যে আমার যেমন ডোনা গাঙ্গুলীর নাচও ভালো লাগে কিন্তু সব থেকে ভালো লাগে হেমা মালিনী ও শ্রীদেবীর নাচ আর সুধা চন্দ্রন নাচও তো খুব ভালো লাগে আমি শ্রীদেবীর একটা সিনেমা দেখেছিলাম নাগিন সেই সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছিল শ্রীদেবীর ওই ডান্সগুলো ওই মানে নাচগুলো দেখে আমার এত ভালো লেগেছিল আমি শ্রীদেবীর ফ্যান হয়ে গেছিলাম আর হেমা মালিনীও খুব ভালো নাচ করে তার পরে এই মাধুরী দীক্ষিত খুব ভালো নাচ করে মাধুরী দীক্ষিতের নাচও খুব ভালো লাগে আমার আর বাংলা সিনেমার মধ্যে দেবশ্রীর নাচও খুব ভালো লাগে তার পরে ধরুন মমতা শঙ্কর আছে ওনারও নাচ খুব ভালো লাগে আর হিন্দি সিনেমাতে ডান্সটা একটু বেশি ভালো লাগে বেশি থাকেও বাংলার থেকে হিন্দি সিনেমাতে মাধুরী দীক্ষিত খুব ভালো ডান্সার কিন্তু আমার সুধা চন্দ্রনের নাচও ভালো লাগে সুধা চন্দ্রন একটা সিনেমা বাংলা দেখেছিলাম সে বাংলা সিনেমাটা দেখে সুধা চন্দ্রনের অভিনয়ও খুব ভালো লেগেছিল নাচও খুব ভালো লেগেছিল সুধা চন্দ্রন বেশি সিনেমা করেনি তাও করেছিল মোটামুটি সিরিয়াল করেছে এখনও সিরিয়াল করে আর পুরানো দিনের মধ্যে আরও অনেকেই আছে কিন্তু আমার হেমা মালিনী পুরানোর মধ্যে হেমা মালিনীর নাচ ভালো লাগে আর বৈজয়ন্তীমালা আছে তারও নাচ খুব ভালো লাগে আর এখন আরও অনেকেই হয়েছে এখন এখন এখনকারের নাচগুলোও খুব ভালো লাগে কিন্তু আমার ওই পুরানো দিনের মধ্যে বৈজয়ন্তীমালা হেমা মালিনী এদের নাচ খুব ভালো লাগে আর হেমা মালিনী আর দেবো শ্রীদেবীর নাচও খুব ভালো লাগে শ্রীদেবী তো এখন নেই মারা গেছে মাধুরীর নাচটা দেখতে পাওয়া যায় আর বাংলার আর সেরকম আর আমি কিছু বলতে পারছি না